আমরা বাইক চালানোর সমায় আমাদের সামনে বন্য প্রাণী যেমন কুকুর বিড়াল সামনে চলে এলে ল্যান্ড স্লাইড সরু রাস্তা এই সব জায়গায় খুবই সমস্যা এলোমেলো রাস্তার মাঝখানে যদি হঠাৎ করে বন্য প্রাণী চলে আসে আমাদের খুবই অসুবিধা হয় এইটাই আমাদের সম্মুখীন হয় প্রবলেমের